স্থানীয় সরকারের কিছু উদ্যোগ যা পশ্চিম বর্ধমান জেলায় জনগণের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী এবং গতিধারা প্রকল্প এই প্রকল্পগুলির মধ্যে মাধ্যমে স্থানীয় যুবক এবং যুবতীরা তাদের বেকারত্বের কিছুটা সমাধান করেছেন স্থানীয় ছেলেমেয়েরা যারা কলেজে ভর্তি হচ্ছেন বা স্থানীয় কলেজে বি সি এ বা বি বি এ পড়ার জন্য স্থানীয় সরকারের দ্বারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে লোন পাচ্ছেন যাতে তারা তাদের পড়াশোনা এবং কোর্সগুলি সমাপ্ত করতে পারছেন